রান্না আমার একটা শখ ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে দেখে দেখে রান্না শিখেছিলাম পরবর্তীকালে বিভিন্ন রকম রান্না করতে আমি অভ্যস্ত এবং এটা আমার নেশা এই রান্নার যে শখ বা নেশা এই নেশাটাকে আমি পরবর্তীকালে অর্থাৎ আগামী প্রজন্মর মধ্যে পেশা হিসেবে তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাই কারণ আমার বয়স হয়ে গেছে এ কথা ঠিক কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যাতে এই রান্নাটাকে পেশা হিসেবে নেয় এবং বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন রান্না বা হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে বিভিন্ন প্রক্রিয়াকরণ সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে যাতে রান্নাটাকে তারা পেশা হিসাবে নিতে পারে আমি সেই চেষ্টা করছি কিন্তু রান্নাটা আমার কাছে শখ আমৃত্যু এটা আমার কাছে একটা শখ বা নেশা হয়েই থাকবে এই আশাই করি